গ্রাম অঞ্চলে এবং শহরে খেলার মধ্যে পার্থক্য গ্রামে এবং শহরে খেলার মধ্যে অনেক পার্থক্য লক্ষ করা যায় যেমন গ্রামে গ্রামে যখন খেলা হয় তখন সেখানের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না সেটা শুধুমাত্র আনন্দ বা বিনোদনের জন্য তৈরি হয় আর শহরে শহরে যখন খেলা হয় তখন সেগুলি নিয়ম শৃঙ্খলার মধ্যে পালন করা হয় এই নিয়ম শৃঙ্খলার মধ্যে খেলানো হয় এবং গ্রামে গ্রামের ছেলেরা যখন খেলে সেখানে তাঁদেরকে বিভিন্ন খেলার মাধ্যমে তাঁদেরকে উৎসাহিত করা হয় এবং সেখানে আমাদের তার যে কোনো ছেলে আর যে কেউ সেই খেলায় অংশগ্রহণ করতে পারে আর শহরে যখন কোনো খেলা হয় তখন সেখানে বেশিরভাগ ছেলেকে বেছে নেওয়া হয় যারা খেলতে পারে